আমার পড়াশোনা সম্পর্কে বলতে আমি জুবলি প্রাথমিক বিদ্যালয়ে প্রথমে ক্লাস ওয়ান থেকে ক্লাস ফোর অব্দি পড়ি তারপরে ক্লাস ফাইভ থেকে মানভূম ভিক্টোরিয়া ইন্সটিটিউশনে ক্লাস টেন অব ক্লাস টেন অব্দি মাধ্যমিক পরীক্ষা দেওয়া অব্দি আমি সেই স্কুলে পড়ি তারপরে ক্লাস ইলেভেন আর ক্লাস টুয়েলভ আমি কমার্স নিয়ে সেই স্কুলেই আবার পড়াশোনাটাকে আগাই আগিয়ে নিয়ে যাই সেই ক্লাস উচ্চমাধ্যমিক পরীক্ষা এই বছর আমি উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছি তার ফলাফল এখনও হয়নি তার ফলাফলের পরে আমি স্নাতক করতে চাই স্নাতক হিসাবশাস্ত্র নিয়ে স্নাতক করতে চাই তার সাথে সাথে আমি পরিবারের ব্য ব্যবসা চালিয়ে যেতে চাই আমি আমি চাই যেন সবাই আমাকে চিনুক আমি আমার পড়াশোনা নিয়ে আরও বেশি এগোতে চাই আমার পড়াশোনাটা নিয়ে আমি অনেক দূর অব্দি যেতে চাই যেন সেই পড়াশোনার দ্বারা আমি কিছু একটা ভালো কাজ করতে পারি বা আমার যে পরিবারের ব্যবসা আছে তাকে আমি ওটাকে আরও আগিয়ে নিয়ে যেতে পারি আরও ভালো করে ব্যবসাটাকে বাড়িয়ে নিয়ে যেতে পারি সে সেই চেষ্টা আমি করতে চাই আর সকলে যেন আমাকে চিনুক জানুক আমাকে অনেক ভালো অনেক ভালো করে জানুক সেই বিশ সেই জন্যে আমি সেই পথে আগাতে চাই সেই কাজটাই করতে চাই